বেশ কিছু শিক্ষার্থী রয়েছে যারা উচ্চ শিক্ষার জন্য বা বা এই বাইরে পড়াশুনো করতে যায় বা ব্যবসা বাণিজ্যের জন্য ব্যবসার জন্য বাইরে যায় পড়াশোনা করতে যায় বিভিন্ন চাকরির জন্য বাইরে পড়াশোনা করতে যায় তারা বাইরে বিভিন্নভাবে বাইরে পড়াশোনা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে না আবার দেশে ফিরে এসে আবার বিভিন্ন চাকরি বাকরি করে কেউ ব্যবসা করে আবার কেউ বিভিন্ন বিভিন্ন পারিবারিক ব্যবসা পারিবারিক ব্যবসায় যুক্ত হয় কেউ বড় বড় চাকরি করে এভাবে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে মানুষ উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়